না না কোনো সংগঠনের সাথে যুক্ত হয়নি এখন পর্যন্ত বাইকে ইভেন্টে বলো বা বাইকে বা এসে ইভেন্টে বলো কোনো অভিজ্ঞতা নেই আমার আর যাওয়াও হয়নি আর এখন দেখা হয়নি কীরকম অনুষ্ঠানে অনুষ্ঠান হয় কীরকম ইভেন্টটা কীরকম হয় এখন দেখার সৌভাগ্য হয়নি কবে হয় দেখ কি সময় পেলে দেখতে হবে কোথাও যদি হচ্ছে তাতে যেতে হবে কী দেখতে হবে কীরকম এখন দেখা হয়নি দেখাটা ইচ্ছা আছে

কত ইউটিউব দেখেছি ইউটিউবেই দেখলে কিছু হয় রিয়েল দেখতে হবে রিয়েল দেখলে তবেই তো মজা হবে বাইক ইভেন্টটা কীরকম অভিজ্ঞতা এখনই কিছু হয়নি তখন যাব তখন অভিজ্ঞতাটা বলবো শেয়ার করবো এখন সঙ্গে সঙ্গে যুক্ত না এইভেন্টসে কোনো নেই আমরা এখন রেঞ্চেও অংশগ্রহণ করিনি দেখার ইচ্ছা আছে দেখবো পরে তখন বলবো এখন আমি কিছু বলতে পারছি না জানা নেই অভিজ্ঞতাও নেই